হ্যালো হ্যাঁ অসীম বলছিস আমি রাকেশ বলছি রে ওই বলছি যে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো দুটোই তো যাহোক করে কাটলো এবার তো ভাবছি কী নিয়ে পড়বো আরে তো ওই নিট টিটের জন্য যদি কোনো ভালো কোচিং জানা থাকে আরে তো ভর্তি হতে হবে তো বল না হ্যাঁ আমি একটা জানি এখানে সাকসেস পয়েন্ট বলে আমাদের হুগলিতে নতুন খুলেছে আর কি সেটা শুনছি নাকি প্রচুর নামডাক রয়েছে তো সেটায় যদি ভো সেটাই ভাবছি তো হুম ফিজ বলতে বছরে দিতে হয় আর কি পুরোটা একদম প্রথমে যখন ভর্তি হবি তখন কিছু দিতে হয় হুম দিয়ে তারপরে এবার ধীরে ধীরে যেরকম মাসিক একটা ভাগ করা রয়েছে সেই অনুযায়ী ওটা প্রতি বছরই এবার যত দিন যদি ওই সব রকম পরীক্ষা যদি না দিস ওগুলো এমনি এক বছরের মধ্যে শেষ করে দেয় এবার ধীরে ধীরে যত রিয়া করবি আর কি যদি ধর ফার্স্ট ইয়ারে না লাগে সেই ক্ষেত্রে তখন কী করবি সেটাও তো একটা ভাবার ব্যাপার রয়েছে প্রথম বারেতে আমি তো ভাবছি ওখানেই ভর্তি হবো বাকি সমস্ত কিছু যা সমস্ত যেই ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তো তারাও সকলে বললো যে হচ্ছে যে ওখানটাতেই ভর্তি হলে ভালো হয় ওটাতে নাকি ভালো নামডাক রয়েছে ভালো টিচারদেরকে দিয়েও পড়ানো হয় সব দু তিনটে স্যার রয়েছে মাসে বলেছে হচ্ছে দু হাজার টাকা করে নেবে আর ওখানে শুনেছি নাকি যে যেই স্যারগুলো পড়ান তাদের মধ্যে তিন চারজন নাকি গোল্ড মেডেলিস্ট আছে হ্যাঁ তোর কি জানাশোনা অন্য কোনো কিছু আছে ও জানাশোনা তুইও তাহলে একটু খোঁজ করবি যদি ভালো হয় তো কোথাও বলবি তা না হলে সাকসেস পয়েন্টাই তো সবথেকে ভালো আপাতত হ্যাঁ আমার এখান থেকে পনেরো মিনিটের মতো লাগে সাইকেলেতে যেতে হ্যাঁ কারণ আমাদের দো হচ্ছে উলটো দিকে পড়ছে না ওটা সেই মতো আর কি আরে যেইখানে সেই শিব মন্দিরটা রয়েছে না শিব মন্দিরটার কাছেই কোচিংটা শুনেছি হুম ওখানে গিয়ে কথা বলতে হবে আর কি ওই সামনাসামনি রয়েছে কোচিংটা যেহেতু শিব মন্দিরটা হ্যাঁ ওইখানেই যাবো ভাবছি আর যেহেতু টাকাটা ফিজটাও কম ওখানে অতোটা বেশি ফিজও না সেই মতো ভালো হবে আর কি আচ্ছা ঠিক আছে চল তাহলে রাখছি